কয়েক বছর আগের পুরোনো মোবাইল আর বর্তমান স্মার্ট ফোনের মধ্যে অনেক বেশি পার্থক্য কারণ আমি যখন ইলেভেন টুয়েলভে পড়তাম তখন আমি একটা কিপ্যাড সেট ইউজ করতাম যেখানে শুধু কথা বলা ছাড়া আর কোনো ফিচার্স থাকতো না হয়তো মাঝে মাঝে বোতাম টিপে গেম খেলে নিতাম এর থেকে বেশি কোনো ফিচার্স ছিল না কোনো সুযোগ ছিল না ওখানে কথা বলার এবং কথা বলার জন্য আমাকে মাঝে মাঝে বাইরে যেতে হতো বা নেটওয়ার্ক নেটওয়ার্কের প্রবলেম হতো কিন্তু এখনকার স্মার্ট ফোনে এতোটাই এতোটাই উন্নত আমাদের সরকারের জন্য এটা পসি মানে সম্ভব হয়েছে আমাদের কাছে এতো ভালো ভালো ফেসিলেটিজ ওয়ালা ফোন আসছে এবং এই স্মার্ট ফোনের দ্বারাই আমরা বিভিন্ন ধরনের কাজ করে নিতে পারছি স্মার্ট ফোন একটা মানুষের কাছে থাকলে মানুষের অনেক এমারজেন্সি মানে কন্ট্রোল হয়ে যাচ্ছে অনেক অনেক দরকারের টাইমে স্মার্ট ফোন মানুষকে এত হেল্প করে দিচ্ছে যেটা বিষয় না আজকালকার যুগে তো স্মার্ট ফোনের দ্বারা আমরা টাকা আদানপ্রদান করতে পারি টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার বা ইয়ে বা আদানপ্রদান এই সব করতে পারি তো স্মার্ট ফোনের দ্বারা আমরা বিভিন্ন স্মৃতি বিভিন্ন ক্যামেরার দ্বারা সেগুলো আমরা ঠিক করে নিজেদের কাছে সংগৃহীত করে রাখতে পারি এবং স্মার্ট ফোনের দ্বারা আরও অনেক কিছু এমন এমন কাজ হয় যেগুলো যেটা পুরোনো ফোনে করা যেতো না এবং স্মার্ট ফোন আমাদের দৈনন্দিন জীবনের একটা আমাদের জীবনের পার্ট বলেই আমরা আজকাল এটাকে রাখি এবং স্মার্ট ফোন ছাড়া এখনকার মানুষ মানে একটা পাও চলতে পারবে না এরকম অবস্থা এখন হয়ে গেছে এবং নেটওয়ার্কেও নেটওয়ার্কের বিষয়েও এখন মানুষ অনেক উন্নত নেটওয়ার্ক আমরা ফাইভ জি থেকে আগে যেটা আমরা একটা কলিংয়ের জন্য আমাদের বিভিন্ন জায়গা ঘুরতে হতো সেটার বিষয়ে এখনকার যুগে ফাইভ জি সিক্স জি টেন জিও চলে আসছে মার্কেটে মাঝে মাঝে মানে এতো স্পিডে মানুষ ইউজ করছে নেটওয়ার্ক যেটা মানে বলা যাবে না এবং সিম এখন আমি জিওর সিম ইউজ করি রিলায়েন্সের তো এবং ডাটা প্যাকের জন্য আমার মান্থলি ছশো টাকা খরচা হয়ে যায়